আমি বাগান শুরু করেছিলাম আমার পাশের বাড়ির কাকিমা সীমা কাকিমা যখন বাগানে খুব ভালো ভালো গাছ লাগাতো ফুলের গাছ ফলের গাছ আমার এগুলো দেখে খুব ভালো লাগতো তখন কিন্তু আমি বাগানটা শুরু করেছিলাম ওই কাকিমাকে দেখেই আমার খুব ভালো লেগেছিলো যে কাকিমা এতো ফুল গাছ লাগাচ্ছে বিশেষ করে শীতকালের সময় নার্সারি থেকে কত ফুলের চারা এনে কাকিমা লাগাচ্ছে এটা তো আমার খুব ভালো লাগছিলো যখন তার বাগানে অনেক ফুল ফুটছিলো তখন আমি মনে করলাম যে আমিও লাগাবো আমার কিন্তু তখন থেকেই বাগান করা শুরু হয়েছে কারণ ওনাকে দেখে ওনার দেখে ভালো লেগে তবেই আমি বাগান শুরু করেছি পরবর্তীকালে কিন্তু আমি বাগানে বেশ কয়েক বছর ধরেই বাগানটা আমার ফুল ফলে ভর্তি করে রাখছি বিশেষ করে শীতকালে আমি এমন কিছু ফুল নেই যে বাজারে পাওয়া যায় আমার কাছে নেই আমি কিন্তু সব রকম ফুলের চারাই লাগাই শীতকালে আর যত্নও করি মাটি কুপিয়ে ভালো করে জল দিয়ে গাছগুলো ছোটো থেকে বড়ো করি নিজে হাতে তারপর আমার গাছে যখন ফুল ফোটে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখে আমার এতো মনটা আনন্দ হয় যে আমার বলার কোনো ভাষা নেই বিভিন্ন ফল গাছও লাগিয়েছি দেখুন যেমন ধরুন হচ্ছে আই নদীয়ার আমাদের এই নদীয়ায় অনেক কিছুই লাগে তবে পেয়ারাটা খুব ভালো হয় পেয়ারা লাগিয়েছি আম জাম কাঁঠাল নারকেল এগুলো আমি ছোটো হাতে আই দু চার বছর আগে লাগিয়েছি গাছগুলো একে একে কিন্তু আমাকে এখন সবাই ফল দিচ্ছে আমার নিজের বাগানের ফল খেতে আমার খুব ভালো লাগছে আমি বাগানটা শুরু করেছিলুম ওই কাকিমাকে দেখে আজ কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার নিজের বাগানটা নিজে হাতে তৈরি করে আমি সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেছি